আমার কাছে আমার সবচেয়ে প্রিয় আরোহণ হল আমার বাইক নিয়ে যাওয়া মুকুটমণিপুর ট্রিপ তো প্রথমত মুকুটমণিপুর যাওয়ার জন্য আমাকে আমার বাইকে ফুল ট্যাঙ্ক তেল নিয়ে নিতে হয় তারপর বাড়িতে এসে কিছু রান্নাবান্না করে পুরো একদিনের খাবার প্যাকিং করে নিতে হল এভাবে আমি আমার আরোহণ শুরু করলাম পর সেই দিনই সকালে খুব উঠলাম এবং বেরিয়ে পরলাম আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে তো এইভাবে আমি আমার মুকুটমণিপুর প্রিয় জায়গাটি ঘুরতে গেলাম তো সেইভাবে মুকুটমণিপুরে আমরা জানি সবাই একটি পাহাড় আছে তো সেইখানে আমি প্রথমে ভেবেছিলাম আমি ওই পাহাড়ে উঠতেই পারব না কিন্তু আমি পাহাড়ে উঠেছিলাম কারণ আমাকে হঠাৎ করে পিছন দিয়ে কেউ একজন বলে ওঠে চ্যালেঞ্জ করে ওঠে যে তুমি এ পাহাড়ে উঠতে পারবে না তোমার দ্বারা সম্ভব না তো আমি তাকে চ্যালেঞ্জ করে আমি ওই পাহাড়ে একদম উপরে উঠেছিলাম তো এতে আমার খুব মজা হয় আমি আমার চ্যালেঞ্জও জিতে যাই তো এইভাবেই আমি আমার ওই চ্যালেঞ্জের পোতিবন্ধকার সাথে যুক্ত আমি একজন ব্যক্তি হিসেবে ওই যে ট্রিপ ছিল আমার কাছে মুকুটমণিপুরে পাহাড় আরোহণ তো সেটি খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম তো আমার কাছে ওটি একটি লাইফ পরিবর্তনের বিসন কৌশল